পুরুলিয়া জেলার বেশ কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান রয়েছে যেমন দেউলঘাটার মন্দির আমাদের যে পুরুলিয়া শহরের মধ্যে রয়েছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এছাড়াও আছে সূর্য মন্দির রাজরাপ্পার মন্দির ইত্যাদি এগুলি সবার জন্য খোলা খোলা নয় যেমন জেলা বিজ্ঞান কেন্দ্রের কথা বলি তাহলে এখানে মূল্য টিকিট মূল্য ক্রয় করে কিন্তু এখানে প্রবেশ করা যায় নতুবা এখানে প্রবেশের অনুমতি মেলে না অন্যদিকে যদি মন্দিরগুলোর ক্ষেত্রে দেখি তাহলে এখানে অবাধে বা বিনা মূল্যেই প্রবেশ করা যায় এখানে কোনো বাধ্য বাধকতা থাকে না মানুষ অবসর সময় কাটানোর জন্য বেশিরভাগ সময়ে যদি শহরাঞ্চলের কথা বলি তাহলে মানুষ আমাদের যে এখানের প্রধান সরোবর বা সাহেব বাঁধ রয়েছে সেখানে অত্যন্ত মনোরম পরিবেশ থাকায় সেখানে সময় কাটান এছাড়াও রয়েছে নেতাজি সুভাষ পার্ক এছাড়াও রয়েছে জগার্স পার্ক এইসব জায়গাগুলোতে বিনামূল্যে মানুষ প্রবেশ করতে পারে তাই বেশিরভাগ মানুষ অবসর সময়ে এইসব জায়গাগুলিতেই কাটায়